আমার মনে হয় না ব্যাকরণ লেখার ক্ষেত্রে কোনো ভারসাম্য বা লেখার সৃজনশীলতা বজায় রাখে কিনা কারণ ব্যাকরণগত দিক থেকে ভুল হলেও লেখার লেখার মাধ্যমে যদি মনের ভাব প্রকাশ করা যায় সেটা সেটাই বড়ো কথা কারণ ব্যাকরণগতভাবে সব সময় যে সব বানান বানান তো অবশ্যই ঠিক থাকতে হবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ভুল সেটা মেনে নেওয়াই যায় সেখানে আমি মনে করি না ব্যক্তিগতভাবে যে ব্যাকরণের খুব একটা অবদান রয়েছে না আমি কখনো সৃজনশীল লেখার কোনো কোর্স নিইনি